আমি বলছি আমার ক্যাব ড্রাইভারকে যে জীবনতলা রোড থেকে আমাকে পিক আপ করতে কিন্তু আমার একটা কাজ পড়ে যায় আমি সেই জায়গা থেকে আর ক্যাবটি নেবো না আমি আপনাকে চলে যেতে বলছি আমি আপনাকে বলছি যে আপনি যে পরবর্তী ক্যাবটা পাঠাবেন সেটা আপনি আমাকে তালদি থেকে পাঠাতে পারেন আমি তালদি থেকে ড্রাইভার আমাকে পিক আপ করে নিলে তবে আমি যেতে পারবো এর জন্য আমি আপনাদের এজেন্সিতে ক্যাব ড্রাইভারকে অনুরোধ করছি যে আমাকে জীবনতলা থেকে নয় আমাকে তালদি থেকে যাতে পিক আপ করে নেওয়া হয় কারণ আমার একটা জরুরি মিটিং পড়ে যায় তার জন্য আমি জীবনতলা থেকে ক্যাবটি নিতে পারবো না আমাকে নিতে হবে তালদি থেকে নাহলে আমার কাজটিতে খুব বড়ো ক্ষতি হয়ে যেতে পারে